ছবি বলতে ছবি আমি ফেসবুকে ছাড়ি আপলোড করি যেখানে যাই বেড়াতে যাই কোথাও দিয়ে কোনো জায়গায় গেলে ভালো জায়গা দেখলে সেখানে ছবি তুলি ছবি তুলে আপলোড করি যেমন ফেসবুকে ছাড় দিই যেমন কি আর কি দিল্লি গিয়েছিলাম দিল্লি কাজের জন্য গিয়েছিলাম আবারও যাব দিল্লি তার পরে বম্বে এদিকে আবার তার চিড়িয়াখানায় দীঘায় এইসব যেসব জায়গায় যাই ভাল ওসব জায়গায় গেলে তো এমনি কোন মানুষটাই ছবি তোলে না সব মানুষটাই ছবি তোলে যেখানে ভালো লাগে যার যেখানে ভালো লাগে সে সেখানেই ছবি তোলে আমরা ছবি তুলি ফেসবুকে দিই আপ আপলোড করি ভালো লাগে এগুলো প্রত্যেক আমি প্রত্যেক দিনের ছবি প্রত্যেক দিনই দিই ডেইলির ছবি ডেইলিই দিয়ে দিই তো যেখানে যেখানে যাই ঘুরতে বেড়াতে সেখানে সেখানে দিই দিয়ে দিই আমার ভালো জায়গা দেখলে এবং বসার জায়গা হোক সো সবাই মিলে থাকলে একটা আনন্দ করে সবাই মিলে একসাথে ছবি তুলি এবং যে কোনো যে কোনো জায়গায় যাই করি সেখানে সেখানে গিয়ে ছবি তুলি দিই ভালো লাগে ছবি ছাড়তে আবার অনেক সময় লাইকস লাইক পাই অনেকগুলো করে লাইক শেয়ার পাই ভালো লাগে ওগুলো